ভক্তরা নৈতিক ট্যাগ সই পশুপালন করতে গেলে অনেক কিছু দরকার হয় খুব বড়ো জায়গা খুব বড়ো জায়গা খুব ভালো বাড়ি ঘর পর্যাপ্ত খাবার যেমন পাওয়া সব কিছুই যেমন পাওয়া যায় কারণ অনেক পশু পালন করতে গেলে সেগুলো ভালো ভালো রাখতে গেলে অনেক জিনিসের প্রয়োজন বড়ো বড়ো জায়গা বাড়ি ঘর আমি সরকার থেকে কোনো সাহায্য পাইনি অনেক অনেকেই সরকার থেকে অনেক সাহায্য পায় কিন্তু আমি পাইনা হাঁস বাচ্চা মুরগি বাচ্চা গাভী অনেক কিছু সাহায্য করে আমরা পাইনি সরকার থেকে কোনো সাহায্য এই পেশাকে আমরা বড়ো করার জন্য অনেক সাহায্য পরিকল্পনা করেছি অনেক টাকা দরকার কিন্তু এতো টাকা পাবো কোথায়ও আমরা খুব বড়ো পানি পশু রাখার জন্যে বড়ো বাড়ি দরকার বড়ো জায়গার প্রয়োজন হয় সেই সেই জন্য সরকার থেকে কোনো যদি সাহায্য পেতাম খুবই ভালো হইতো কিন্তু এ পানি দিয়ে রাখার জন্যে বড়ো বড়ো জায়গা প্রয়োজন ছিল কিন্তু সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইনি